আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি যেটি শুরু করেছিলেন সেটি হলেন গ্রাম্য মানুষের বা মানুষের জন্য যে সমস্ত মানুষের পাকার বাড়ি নেই মাথার ওপর ছাদ নেই সে সমস্ত মানুষের মাথার ওপর যাতে ছাদ হয় এবং একটু পাকা বাড়িতে থাকতে পারে যাতে প্রাকৃতিক দুর্যোগে মানুষের সমস্যার সম্মুখীন না হতে হয় এবং প্রাকৃতিক দুর্যোগে যে বাড়ি ভেঙে যাওয়ার জন্য মানুষের মৃত্যু হয় যাতে সে সমস্ত না ঘটে তার জন্য একটি প্রধানমন্ত্রী আভাস যোজনা নামে একটি প্রকল্প তৈরি করেন যার দ্বারা মানুষের সাধারণ বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বা দেওয়া হয় তো এই প্রকল্পর বেশ কিছু বাড়ি নির্মাণও হয়েছে কিন্তু বর্তমানে আমার রাজ্য পশ্চিমবঙ্গে জেলা হুগলি জেলায় রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন মত পার্থক্যের কারণে বা বিভিন্ন সমস্যার কারণেই এই প্রকল্পের বন্ধ হয়ে গিয়েছে একাধিক ব্যক্তির প্রকল্পের আওতায় নাম থাকলেও তাদের বাড়ি নির্মাণ হয় নি বা বন্ধ হয়ে গিয়েছে এই প্রকল্পটির একাধিক দুর্নীতির কারণ দেখিয়ে প্রধানমন্তী দপ্তর থেকে বা কেন্দ্র সরকার এই প্রকল্পটি বর্তমানে আমাদের রাজ্যে বন্ধ রেখেছেন এবং এই প্রকল্পটি যদি চালু হয় গ্রামের মানুষ বা একাধিক মানুষ এতে উপকৃত হবে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প আমি চাইবো যাতে এই প্রকল্পটি পুনরায় চালু হয় বা শুরু হয় রাজ্য কেন্দ্রের মতো পার্থক্যের ঠিক হয়ে যায় বা একে অপরের সমন্বয় করে যাতে সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে তারা সমস্যা সমাধান করে নেয় এবং এই প্রকল্পটি পুনরায় চালু হয় এবং মানুষ যাতে এর সুযোগ সুবিধা পায় এর জন্য অবশ্যই চাইবো এবং এটি যত দুত বা যতো তাড়াতাড়ি এটি হবে তত সাধারণ মানুষ অবশ্যই বাড়ি পাবে এবং এই বাড়ি নির্মাণের ফলে মানুষের অনেকটাই বসবাসের সুবিধা হবে এবং মানুষে তার উপকার পাবে বলেই আমি মনে করি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং এটি যত দ্রুত পাওয়া যাবে ততই ভালো